হ্যাঁ আমার ভাই বোন আছে ভাই নেই আমার মা আমার বাবার দুই মেয়ে আমি আমার দিদির চেয়ে পাঁচ বছরের ছোটো বর্তমানে আমার বিবাহ সুত্রে আমরা এখন দুজন আলাদা জায়গায় থাকি অনেকে বলেন যে আমি আমার দিদির মতই দেখতে মুখশ্রী দিক থেকে আমাদের অনেকটাই একই রকম এবং আমাদের গলার স্বর গলার স্বরেও বোঝা যায়না যে আমরা আলাদা মানুষ হিসেবে কথা বলি আর তার থেকে আলাদা বলতে আমার গায়ের রং আমি তুলনামূলকভাবে ওর থেকে শ্যামলা বর্ণের এবং আমার যে সাংসারিক জীবন তাও কিছুটা আলাদা